আমি এক জায়গায় কাজের জন্য যাওয়ার পথে ট্রেনে একটি খারাপ আবহাওয়ার উপস্থিত হয় খারাপ আবহাওয়ার জন্য এবং ঝড়বৃষ্টির জন্য ট্রেনের লাইনে অনেক গাছপালা পড়ে যাওয়ার জন্য ট্রেন আর আগে এগাতে পারে না সেই কারণে অনেকেই কষ্টের আমাকে সমস্যার কষ্ট ও সমস্যার মধ্যে চলতে হয়েছিলো আমাকে

পাল্টি হয়ে হয়ে যাওয়া সম্ভাবনা ছিল কিন্তু অনেক কষ্টে ট্রেন আটকানো হয়েছে এবং ট্রেনে অনেক প্যাসেঞ্জার ছিল তাদের সাথে আমার ধাক্কাধাক্কি লেগে যাওয়ার জন্য অনেকজনের সাথে আমার ঝগড়া ঝামেলা লড়াইও হয়ে যায় এবং ট্রেনে যাওয়ার সময় আমি ওষুধ বলতে গ্যাসের ওষুধ বমির ওষুধ জ্বরের ওষুধ এইসব ওষুধ আমি ক্যারি করি নিয়ে যাই